আমাদের রাজ্যে উপজাতিদের প্রধান পেশাগুলি বলতে যেমন হচ্ছে তাঁতি তাঁতিদের হচ্ছে তাঁতির তাঁতিরা বস্ত্র বপণ করে তাঁতি তাঁত শাড়ি বিশেষভাবে বিখ্যাত আমাদের রাজ্যে তারপর হচ্ছে জেলেরা তারা মাছ মাছ চাষ করে মাছ চাষ করার ফলে বিশেষ করে তাদের ওইটাই উপ উপার্জনের প্রধান প্রধান জায়গা হয়ে উঠেছে তারপর হচ্ছে কুমোর কুমোররা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে যেগুলি বিভিন্ন মেলা প্রাঙ্গনেও বিক্রি হয় আমরা দেখেছি তারপরে উপজাতিদের ছুতোর যেমন নিজেদের হাতের তৈরি জুতো যেটা হস্তশিল্প মেলাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে সরকারের বিভিন্ন উৎস অনুষ্ঠান যেইগুলি হয় সেখানে কিন্তু তারা তাদের এই যে শিল্পগুলো হাতে তৈরি করছে সেগুলো তারা বিশেষ জায়গা প্রধান ব্যবসা হিসাবে বা পেশা হিসাবে সেইগুলি অগ্রাধিকার পেয়েছে এবং জায়গা পেয়েছে এবং তারা সেইগুলোকে নিয়ে তাদের একটি প্রচারমূলকের মাধ্যমে অর্থ উপার্জন করে যাচ্ছে